হ্যাঁ ম্যাডাম বলছি যে আপনার রেস্তোরাঁতে কি মানে লোকাল বা মানে দেশি মাছ কিছু পাওয়া যাবে মানে মানে ভাতের সথে আর কি বুঝতে পারছেন কী কী ধরনের মাছ পাওয়া যাবে তবু আপনার এখানে রেস্তোরাঁতে

মানে কিরকম ধরনের বলতে দেখুন মানে আপনার এখানে তো মানে কাল মানে কাল আমাদের একটা প্রজেক্ট বসবে ঠিক আছে তো এখানে প্রজেক্টে মানে আমার মানে ওই ধরুন কুড়ি জনের মতো আমার স্টাফ আছে তারা আসবে আর এমনি অনেক হেল্পার মানে দশ জনের মতন আসবে তো এখানে মানে আপনার এই রেস্তোরাঁতে মানে আমার একজন ফ্রেন্ড খাবার খেয়ে গিয়েছিলো তো সেই আমাকে এখানে আসার জন্য রেকমেন্ড করে যে এখানে আসলে না কি খাবার দাবার আর দেশি মাছও খুব ভালো পাওয়া যায় আর মানে এখানকার যে বিলটা ওটা খুব সাধ্যের মধ্যে পাওয়া যায় তো কাল আসবো ওই জন্য মানে আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছি আর কি যে আপনার কাছে এখানে এই মানে দেশি মাছ আর মানে সমস্ত মাছের মানে রেট কত যেমন দেশি মাছ চারাপোনা এটা এক প্লেটের দাম কত আচ্ছা চল্লিশ টাকা আর এমনি মানে কাতলা কাতলা মাছের মাথাসহ মানে আর আপনার কাছে এমনি মানে দেশি মানে রুই পাওয়া যাবে তো দেশি পাকা রুই বুঝতে পারছেন মানে আমার একজন পার্সোনাল ভি আই পি স্যার আছে ওঁর আবার মানে পেটি খেতে খুব পছন্দ করে ওর দাম কত পড়বে আচ্ছা আর আর আপনার এখানে মানে মাছ মাছ ছাড়া আর মানে অন্য কোনো মানে সবজি কিরকম কী দাম আছে সবজি খুব ভালো পাওয়া যায় ও আচ্ছা আর তো কাল মানে আমাদের তিরিশ জনের হয়ে যাবে তো না কি মানে মোটামুটি ভালোভাবে কখন আসবেন বলতে কত জন বলতে ওই আমি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে ধরে রাখতে পারেন ঠিক আছে আর আমাদের সময় হচ্ছে আমরা মানে ওই আমাদের কাজ শেষ হবে দেড় একটা পঁয়ত্রিশ নাগাত তো আমরা মানে ফ্রেশ হয়ে দুটোর মধ্যে চলে আসবো হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ তো অ্যাডভান্স তাহলে আপনাকে মানে কত দিতে হবে বলুন আচ্ছা আর যেটা মানে ফুল পেমেন্ট হবে সেটা মোটামুটি একটু সাধ্যের মধ্যে করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আর ঠিক আছে তাহলে কাল আসবো তারপর বাকি খাওয়া দাওয়ার ওপর পেমেন্ট হবে না কি ঠিক আছে ম্যাডাম রাখছি